যে পাখাটি আমি ব্যবহার করছি এটির সবই ভালো কিন্তু এর ব্লেডগুলো অর্থাৎ যে ডানাগুলো থাকে এ ডানাগুলো ঠিক না থাকার জন্যে উপযুক্ত বাতাস পাচ্ছিলাম না এবং একটু পুরানো মডেল বলে ইলেকট্রিক খরচটাও একটু বেশি হচ্ছে যার জন্যে এই পাখাটি আমার উপযুক্ত বলে মনে হচ্ছে না